হ্যালো হ্যাঁ উবর হ্যাঁ আপনি কোথায় আছেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার আমার লোকেশনটা পাঠাচ্ছি আমি একটু পার্ক স্ট্রিট যাব তো আমি এই লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আপনি এই লোকেশন দেখে চলে আসুন আমি লোকেশনেই ওয়েট করছি আপনি কি একটু তাড়াতাড়ি আসতে পারবেন ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখুন যদি তাড়াতাড়ি আসা যায় ভালো হয় ঠিক আছে হ্যাঁ একটু তাড়াতাড়ি আসুন